প্রত্যেকটি শিল্পই তাদের শিল্পীদের কাছে উপকারী শিল্পীরা কখনওই শিল্প ছাড়া বাঁচতে পারে না একজন শিল্পীকে কখনও যদি তার শিল্প ছাড়া থাকতে বলা হয় তাহলে সে কোনো কাজেই মন দিতে পারবে না তাই আমার কাছে আঁকাটাও তাই সারাদিনের পরিশ্রমের পর যখন আমি আঁকতে বসি আমি মানসিকভাবে ভীষণ শান্তি পাই আমার সারাদিনের সব ক্লান্তি এই আঁকা আমায় ভুলিয়ে দেয় এই আঁকার থেকে আমি সরল হতে শিখেছি সৌন্দর্য্যবোধ এসেছে আমার মধ্যে এবং আঁকতে গেলে ভীষণ কাল্পনিক চিন্তা ভাবনার প্রয়োজন হয় এবং সেই জন্য আমি সব বিষয়ে এখন কল্পনাপ্রবণও হতে পেরেছি